স্কুল স্কুলের টিচার বলেছিলেন যে সাতটা থেকে স্কুলে আসতে আসার আগে দেখছি বাস এসেছিল একটা দুটো বাস ছিল একটা ছেলেদের একটা মেয়েদের তাহলে আমরা ছেলেদের দিকের বাসে চলে গেলাম আর মেয়েরা মেয়েদের দিকে চলে গেল তারপরে গাড়ি ছেড়েছিল সাড়ে আটটা সাড়ে আটটায় ছেড়ে পুরুলিয়ার সায়েন্স মিউজিয়ামে দশটার সময়ে পৌঁছই দশটার সময়ে পৌঁছে এসে কিছু খাবার খেয়ে খেয়েছিলাম তারপর সায়েন্স মিউজিয়ামে গেলাম সায়েন্স মিউজিয়ামে ঘোরাঘুরি করে আদিম যুগের বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের হাস্যকর জিনিস তারপর থ্রি ডি মুভি থ্রি ডি মুভি দেখে তারপর দুপুরে খাবার ভাত ডাল সবজি মাংস পাঁপড় চাটনি ইত্যাদি খেয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে রেস্ট নিয়ে আবার সবাই নিজের নিজের সিটে গিয়ে বসে বসলাম বসার পর কিছুক্ষণ পর গাড়ি ছাড়ল তারপর স্কুলে গেলাম স্কুলে গিয়ে নামলাম তারপর একসঙ্গে সবাই একসঙ্গে বন্ধুগুলো সবাই একসঙ্গে বাড়ি এলাম